গ্রামের সঙ্গে শহরের অনেক ডিফারেন্স আছে সেই ডিফারেন্সগুলো শহরে যেমন সবসময়ের জন্য অ্যাম্বুলেন্স বলো বড় গাড়ি বলো যে কোনো গাড়ি সব জায়গায় ঢুকে যেতে পারে ওদের সব জায়গায় হসপিটাল আছে ওদের খুব কাছাকাছি সব সমস্ত পরিষেবা আসে সব কিছু পাওয়া যায় কাছাকাছি ওদের রক্তদান শিবির বা হলেও ওদের ওখানে কাছাকাছি সব রক্ত ফক্তও পাওয়া যায় তার মধ্যে দেশে কী হয় সব জায়গায় আমাদের বড় গাড়ি ঢুকতে পারে না কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না বা কোনো কিছু ঢুকতে পারে না আমাদের কোনো রুগী যদি অসুস্থ হয়ে যায় সরকারি হসপিটালে নিয়ে যেতে গেলেও আমাদের সেখানে দেড় ঘন্টা দু ঘন্টা সময় লাগে কিন্তু শহরে তো সেটা নেই শহরে পাঁচ দশ মিনিট গেলেই সেখানে সরকারি হসপিটাল ফসপিটাল থাকে এটাই হচ্ছে ব্যাপার আর শহরের সঙ্গে আমাদের এটাই ডিফারেন্স শহরের রাস্তাঘাট বা গ্রামের রাস্তাঘাটের আকাশ পাতাল তফাৎ ওখানে লোক চলাচল আলো সব কিছু ভালো আমাদের দেশেচারে তো আলো আছে তার মধ্যেও কি শহর হচ্ছে আমাদের একটাই শান্তিপূর্ণ জায়গা যে আমাদের এখানে ভালো নিরিবিলি বা জায়গাটাও ভালো আর শহরে সবসময় আলো গ্যাঞ্জাম আর শহরে হচ্ছে সব জিনিসটাই পরিষেবা ভালো তার চেয়ে আমাদের দেশে গাঁয়ে একটু নিম্ন তো আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে সময়ের অপেক্ষায়